প্রযুক্তি তো অবশ্যই পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাকে অনেক বেশি প্রভাবিত করেছে বলে আমার মনে হয় কারণ করোনা ভাইরাসের যে অতিমারী বা মহামারী আমরা পার করে এলাম তারপর থেকে শুরু হয়েছে বাচ্চাদের হাতে অনলাইন শিক্ষার ব্যবস্থা শুধুমাত্র বাচ্চা নয় বড়রা বাড়িতে আমি দেখছি আমার বাচ্চারা আমার স্বামী আমার বাড়ির লোকজন অনেকেই যাদের অফিস পুরোপুরি বাড়িতেই তৈরি হয়েছে বাড়িতে তারা বসেই অফিসের সমস্ত কাজ করতে পারছেন আমরা তো করেই থাকি অনলাইনে নানারকম জিনিস কেনা বেচা তো এগুলো আমার মনে হয় পশ্চিমবঙ্গকে অনেক বেশিভাবে প্রভাবিত করেছে আর শিক্ষাব্যবস্থাকে এই জন্যই বেশি প্রভাবিত করেছে বলে আমার মনে হচ্ছে যে শিক্ষা এখন আমাদের ঘরের দুয়ারে এসে উপস্থিত হয়েছে যেমন আগে যদি কোনও আমার বাচ্চার ক্ষেত্রে বা আমাদের বাড়ির অনেকের ক্ষেত্রে আমি দেখেছি আলাদা বাচ্চাদের ক্ষেত্রে তারা যখন কিছু কোন প্রশ্নের উত্তর পারত না তাদেরকে আমরা যদি আমরাও বলে দিতে পারতাম না সেক্ষেত্রে তাদেরকে আরও দু দিন অপেক্ষা করতে হত তাদের বিদ্যালয়ে যেতে হত বা সেখানে গিয়ে তাদের কোনও শিক্ষক বা শিক্ষিকার কাছে ওদেরকে সাহায্য নিতে হত কিন্তু বর্তমানে যেহেতু অনলাইন শিক্ষাব্যবস্থা অনেক বেশি গুরুত্ব পেয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু ফোনেই বা তাদের যে প্রযুক্তি ব্যবস্থা রয়েছে তার সাহায্যেই কিন্তু সেই সব প্রশ্নের উত্তর খুব সহজেই করে ফেলতে পারে এবং তাতে করে তাদের পড়াশোনার প্রতি গুরুত্ব মানে ইচ্ছে এটাও অনেক বেশি বেড়েছে এবং সহজলভ্য হয়ে যাওয়াতে সকলের ক্ষেত্রেই পড়াশোনা করাটাও অনেক বেশিই মনে হয় সহজ হয়ে গেছে যেমন গ্রামে গঞ্জে যাদের ক্ষেত্রে যাদের বাড়িতে হয়ত তারা বড় বড় কোনও শিক্ষক শিক্ষিকার বাড়িতে পড়তে যেতে পারে না হয়ত গ্রামে সেভাবে তাদের কাছে অনেক বেশি শিক্ষক নেই খুব কম সংখ্যক আছেন তারাও হয়ত বাইরে চলে গেছেন সেক্ষেত্রে তাদের বাড়িতে যদি একটা ফোন থাকে সেই ফোন থেকেই তারা নিজেদের পড়াশোনা চালিয়ে নিতে পারছেন আবার অনেক ক্ষেত্রে কী হয় বাইরে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেখানে অনেক বেশি টাকা দিতে হয় হয়ত কিন্তু ফোনে সেটা হয়ত খুব কম পরিমাণ টাকাতেই পেয়ে যেতে পারে তো এক্ষেত্রে আমার মনে হয় প্রযুক্তি পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাকে অনেক বেশি প্রভাবিত করতে পেরেছে